আগে আমাদের গ্রামে মাটির ঘর দুয়ার বেশি থাকতো সেখানে খড়ের ছাউনি থাকতো আশেপাশে গাছপালা পুকুর মাঠঘাট বিল ডোবা বা সেই পুকুরেই ছোটো ছোটো মাছ সাপ ব্যাঙ খেলা করতো পাশের মাঠেতে ছোটো ছোটো বাচ্চারা খেলা করতো তখন পরিবেশ খুব সুন্দর ছিল এবং মানুষ পেশা হিসাবে শুধু চাষবাসকেই বেছে নিয়েছিল আগেকার মানুষের তখন মোবাইল টিভি এসব ব্যবহার করতো না তখন মানুষ চিঠিতে যোগাযোগ করতো এবং পায়ে হেঁটে বেশিরভাগ সময় যাতায়াত করতো মানুষ শৌচাগার হিসা শৌচাগারের জন্য মাঠ ঘাট পুকুর এসব ব্যবহার করতো কিন্তু এখন সময়ের সাথে সাথে এখন পাকার ঘর দুয়ার আলাদা শৌচাগার আলাদা রান্নাঘর এখন জমিও প্রায় নেই বললেই চলবে বা গাছপালা কেটে দেওয়া হচ্ছে এখন যানবাহনের ধুলোতে বেশি পরিবেশ দূষণ হচ্ছে এবং এই ভাবেই সময়ের সাথে সাথে আগের থেকে এখনের অনেক উন্নত হচ্ছে